স্থানীয় সংবাদপত্র সব জায়গায় আছে যেটা পেপার মাধ্যম নয় সেটা ফেসবুক অনলাইনের মাধ্যমে আছে প্রত্যেকটা এলাকায় যেটার বাঁকুড়া জেলাকে নিয়ে আছে প্রত্যেকটা শহরকে নিয়ে আছে প্রত্যেকটা পৌরসভা ডিস্ট্রিক্ট এলাকা এলাকাভিত্তিক প্রত্যেক জায়গায় একটা অনলাইন সাংবাদিক আছে স্থানীয় সংবাদ যেমন থাকে যেমন স্থানীয় সংবাদ রামজেনপুর স্থানীয় সংবাদ ঘাটাল স্থানীয় সংবাদ মেদিনীপুর এরকম করে অনলাইনে অনেক প্রত্যেকেটা এলাকার প্রত্যেকটা জায়গারই অনলাইন আপনি স্থানীয় সংবাদপত্র পাবেন ঠিক আছে আর এখানে হচ্ছে বাংলার আবাস যোজনা আবাস যোজনা একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস যে এখানে পশ্চিম বাংলার পশ্চিম বাংলায় মূল যে ঘর এলাকা ছিল তার অনেকটাই মাটির বাড়ি ছিল সেইখানে প্রত্যেকে যে মাটির বাড়ি মাটি থেকে পাকা করতে পারবে এই যে ভাবনাটা কোনো দিন কোনো মানুষ ভাবেনি আজ সেই মাটি থেকে পাকার যে এসেছে সত্যি বাংলার আবাস যোজনাকে ধন্যবাদ এ জানাই এবং কখনোই ভাবতে পারিনি যে বাংলার মানুষ একটা আবাস যোজনা পাবে যেখান থেকে যেখান থেকে মাটি থেকে পাকা হবে এবং অনেক মানুষের ঝড় ঝাপটা বন্যা এখানে পশ্চিম বাংলায় আছে যেমন খাটাল এখানে প্রচুর বন্যা হয় এখানে অনেক মানুষেরই প্রত্যেক বছর বছর বাড়ি ভেঙে যায় বা রান্নার চালা ভেঙে যায় বা কর্ম সংস্থান যেই সব দোকানপত্র সেই সব কিছু মাটির থাকলে সে ভেঙে যায় সেখানে পশ্চিমবঙ্গে আবাস যোজনা এসেই অনেকটাই মানুষকে বেশি সাহায্য করেছে এবং জেলায় জেলায় মিডিয়া প্রয়োজন এখানে শুধুমাত্র আমরা দেখি অনেক মানে একটা গুরুত্বপূর্ণ খবর যেগুলো খবর আপনাদের পেতে অনেক দেরি হয়ে যায় হয়তো ঘটনাটা ঘটেছে বিকেল পাঁচটায় যেটা মিডিয়া দেখাচ্ছে বিকেল আটটার সময় অর্থাৎ যে বাড়ির যে বাড়ির ঘটনাটা ঘটেছে তারা খবর পাচ্ছেই না এতে মিডিয়া যদি সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা জেলায় থাকতে পারলে তারা হয়তো সঙ্গে সঙ্গে যেয়ে তাদের পরিষেবার মিডিয়ার পরিষেবাটা দিতে পারবে ঠিক এবং এইভাবেই এটা সাহায্য হবে